হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি রাজু মিস্ত্রি বিভিন্ন লাইন বিভিন্ন পাইপ লাইন এবং রাজমিস্ত্রি এবং এই সব কাজ করে থাকি বলুন কী বলতে চান আচ্ছা বলছি আপনাদের বাড়িটা কি নতুন হয়েছে না পুরনো বাড়ি প্লাস্টার হয়ে গিয়েছে হুম পাইপ লাইনটা তো করছেন কিন্তু যদি পাইপ লাইনটা প্লাস্টারের আগে করতেন তাহলে পাইপ লাইনগুলো পুরো দেওয়ালে ফিক্সড হয়ে যেত সেটাতে বাইরে থেকে বোঝা যেত না যে পাইপ লাইনটা ভিতরে আছে কিন্তু প্লাস্টার যেহেতু করে নিয়েছেন বাইরে করবে বাইরে হবে পাইপ লাইনটা সেক্ষেত্রে আপনার অসুবিধা নেই তবে খারাপ লাগবে একটু দেখতে

না অসুবিধা সেরকম কিছু নেই পাইপ লাইনটা বাইরে থেকে বোঝা যাবে আর কি তাছাড়া এই ধরনের পাইপ লাইন করে থাকে বর্তমান মানুষজন হ্যাঁ তো পাইপ লাইনের খরচা সম্পর্কে জানতে চাইছেন তাহলে আপনার বাড়ির এরিয়া এইসব দেখে না হলে কীরকম রেটটা বলতে পারব না তো পাইপ লাইনের বিভিন্ন আছে যেমন পাইপ ফুট হিসাবে আমরা ধরি তাছাড়াও মিস্ত্রি যেমন মিস্ত্রি ভাড়াটা রয়েছে আমাদের জল খাবারের জন্যে একটা ভাড়া রয়েছে এগুলো দেখে বিবেচনা করে আমরা টোটাল খরচাটা বলতে পারব আপনাকে আর কি না হলে তো এরকম করে বলা সম্ভব নয়

না না না দেখুন পাইপটা তো হুম হুম আর ওই পাইপের আচ্ছা ঠিক আছে আপনি কবে কি ফ্রি থাকবেন বলুন ফাঁকা থাকবে আমি সেদিনই আসব আপনার বাড়িতে আমি কাল বিকালের দিকে ফাঁকা আছি তাহলে আপনার স্বামীকে থাকতে বলবেন কারণ আপনি তো আপনি তো অতটা বুঝতে পারবেন না কোন কি কোন কি কত কী খরচা হবে পাইপ ফাইপ হ্যাঁ একবারে হিসেব দিয়েই চলে আসব সেরকম দরকার হলে বুধবার বিকেলের দিকে আচ্ছা আপনার বাড়িটা কোথায় যেন বললেন একটু ঝাড়গ্রামের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওখানে গিয়েই তাহলে একবার কথা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ